আমি গত তেরোই এপ্রিল অনলাইন থেকে একটি শাড়ি কিনি শাড়িটি রঙ খুব সুন্দর এসেছে এবং শাড়িটি হাল্কা হওয়ায় পরে খুবই আরাম পেয়েছি আমি